ও হ্যাঁ বিবেঘাট বাজার থেকে মালগুলো তো আনতে হবে

কি কি আনতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রয়েছে রয়েছে বাইরে গিয়ে দিয়ে এস হ্যাঁ হ্যাঁ ছোটো মাছ চল তো একটা দিই না না অন্য কিছুই কোনো কিছু আনতে হবে না বলছি তো